আমি যে মোবাইল ফোনটি ইউজ করতাম সেটি প্রায় গত পাঁচ বছর ধরে ব্যবহার করছি এবং পাঁচ বছর ধরে ব্যবহার করার ফলে সেটা নষ্ট হয়ে গেছে এবং আমি নতুন একটা স্যামসাংয়ের ফোন কিনি স্যামসং এফ টোয়েন্টি থ্রি এই ফোনটি খুবই ভালো এই ফোনে অনেকক্ষণ চার্জ থাকে এবং অনেক গেম খেলার পরেও অনেক চার্জ থাকে তাছাড়া ভালো ছবি তোলা যায় এবং গান শোনার শব্দ খুবই ভালো এবং রেকর্ড খুব ভালো করা যায় তা এই ফোনটি আমার রঙের দিক থেকেও খুব পছন্দের এর রঙটা খুবই আলাদা অন্যান্য ফোনের মতো নয় এটি কচি কলা পাতার রঙ আর এই রঙ অন্য কোনো দোকানে আর পাওয়া যেত না